আমাদের পশ্চিমবঙ্গে পালিত কিছু ধর্মীয় উৎসব আমি তো হ্যাঁ সনাতন ধর্মে তাই আমাদের এই পশ্চিমবঙ্গে যেমন উৎসব হয় দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো পৌষ পার্বণ ইত্যাদি অনেক ধরনের উৎসব হয় তো আমি যতটা জানি ততটাই বললাম